রান্নার আমার প্রিয় ধরন হচ্ছে আমি বিরিয়ানি করতে ভালো পারি কারণ আমার বিরিয়ানিটা এই জন্যেই বানাই যে আমার বাড়ির লোক খেতে খুবই ভালোবাসে বিরিয়ানিটা আমার মতে বলে আমার কাছে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় বিরিয়ানিটা আমি জানি বলে হয়তো হয় কিন্তু অনেকজন বলে বিরিয়ানি রান্না করতে অনেক ঝামেলা কিন্তু খুবই বিরিয়ানি রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় ফ্রায়ড রাইস পারি পোলাও করতে পারি আমার বাড়ির লোক খেতে খুবই ভালোবাসে সব সমস্ত কিছু রান্নাও ভালোবাসে